সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে আমি কিছু দিন আগে এই গত সপ্তাহে একটা খাবারের অর্ডার করেছিলাম সুইগি থেকে সেটি ছিল ননভেজ আইটেম চিকেনের একটা আইটেম কিন্তু অর্ডার করে দেওয়ার পর বাড়িতে জানলাম বাড়ি থেকে জানতে পারলাম যে সেই দিনটা আমাদের নিরামিষ খাবার দিন তাই আমাকে বাধ্য হয়ে অর্ডারটা ক্যানসেল করতে হল